এমন একটি মানুষের সাথে আমি কাজ করেছি সত্যি তার সাথে থাকা আমার কঠিনকর ছিলো সেটা হচ্ছে আমার জীবন বিজ্ঞানে মানে আমার জীববিদ্যার শিক্ষিকা রিংকি ম্যাম রিংকি মিস এমন একটি রাগী মানুষ যার সাথে থাকাও সত্যি কোনো মানুষের সম্ভবযোগ্য নয় সেই ম্যামের সাথে অর্থাৎ সেই শিক্ষিকার সাথে আমি কিন্তু একটা নার্সারির দায়িত্বে ছিলাম নার্সারির শ্রেণী কক্ষে তো ওই কাজটি আমাকে শিক্ষিকার সাথে মোটামোটি পনেরো দিন করতে হয়েছে পরিস্থিতি সামলানোর জন্য আমি একসাথে থেকেছি ম্যামের কথা অনুযায়ী চলেছি শান্তভাবে থেকেছি ম্যামের প্রত্যেকটা কথাকে মনোযোগ সহকারে শুনেছি ম্যামের পছন্দ অনুযায়ী কাজ করেছি অপছন্দের কাজ আমি করিনি তাই ম্যামের সাথে সেইভাবেই পরিস্থিতি সামলাতে হয়েছিলো কিন্তু পরে ম্যামের সাথে আমার সম্পর্ক সত্যি খুব সম্প সুসম্পন্ন হয়েছিলো খুব ভালোভাবে হয়েছিলো যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছিলো তাই ম্যামের সাথে থাকাটা যেমন কঠিনকর হয়েছিলো পরিস্থিতি সামলনোটা ততটাই সহজকর হয়েছিলো এবং পরে ওই ম্যাম আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলো